হ্যাঁ হ্যালো হ্যাঁ কথা বলছি আচ্ছা আচ্ছা আমাদের এখানে তো আপনার সব রকম ফেসিলিটি এখানে পাবেন সব চিকিৎসা এখানে হয় তো আপনি কোন বিষয়ে দেখাবেন বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা শিশুর আচ্ছা এখানে আমাদের খুব ভালো একজন শিশুর ডাক্তার আছে তো আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি আসুন এখানে ভালো একজন শিশুর ডাক্তার আছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আপনার সমস্যা বলুন হ্যাঁ হ্যাঁ এখানে খাওয়া দাওয়া শিশুর মানে ফ্যামিলির সাথে শিশু যেহেতু থাকবে সেহেতু ফ্যামিলি তো থাকবেই তো সেখানে ফ্যামিলি থাকার খুব সুন্দর বেড আছে আর এখানে অসুবিধা হবে না আপনি চলে আসুন আর এমনি কিছু জিজ্ঞাসা আছে আপনার হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না শিশুর যেহেতু শিশুর জন্য মানে ফ্যামিলি তো ওখানে বেড ফাঁকা রাখতেই হবে তো অসুবিধা হবে না আপনি চলে আসুন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার তো এখানে যিনি ডাক্তারবাবু আছেন খুব ভালো আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি নিয়ে চলে আসুন বাচ্চাকে অসুবিধা হবে না হ্যাঁ একদম একদম চব্বিশ ঘন্টা আছে শিশুদের জন্য টেক কেয়ার করার জন্য উনি একদম সবসময়ই মানে থাকেন সার্ভিস দেন খুব ভালো নিয়ে আসুন বাচ্চাদেরকে অসুবিধা হবে না এখানে